হ্যালো হ্যাঁ কি হয়েছে বলুন বলছি হচ্ছে আপনার কাছে আমরা যে দুধ কিনি ঠিক আছে তো সেই দুধে আপনি কি কিছু মেশাচ্ছেন ভেজাল কিছু না আমি তো আর আপনাকে এমনি এমনি বলছি না কারণ আপনার কাছে আমরা এতো দিন দুধ নিচ্ছি এতো দিন কেন বলছি না আজকেই কেন বলছি কারণ এই কারণেই আমি রেগে আছি আজকে আপনার দুধ নিয়ে বা আপনার দুধ খেয়ে আমার বাচ্চা আজকে অসুস্থ হাসপাতালে ভর্তি তাহলে আপনি কি ভেজাল মেশাচ্ছেন বলুন আপনার দুধে না সেটা এবার কি করে বুঝবো বলুন আপনার ব্যবসা বন্ধ হোক বা খোলা থাকুক সেটা আমার দেখার দরকার নেই কিন্তু আপনার দুধ খেয়েই আপনি যে দুধ বিক্রি করেন সেই দুধ খেয়েই তো আমার বাচ্চা আজকে অসুস্থ এবং অসুস্থ হওয়ার পরেও আমি চেক করার জন্য আপনার দুধকে আমি ল্যাবে পাঠিয়েছিলাম ল্যাবে চেক করে দেখেছি ভেজাল মেশানো ছিলো কেমিকেল মেশানো ছিলো তো আপনি এবারে কি বলবেন বলুন তাহলে আপনি যে কথাটা বলছেন তাহলে পাশের বাড়ির যে আপনার কাছে দুধ নেয় যারা তাদের বাচ্চাও কেন অসুস্থ তাদের বাচ্চাও অসুস্থ হয়েছে তাদেরও কি এরকমই একই কেস যে তারা হয়তো ঢাকা রাখে নি এটা বলতে চাইছেন আপনি তো আপনি তো পেট চালানোর জন্য বেশি টাকা ইনকাম করার জন্য আপনি তো এটাও করতে পারেন যে কিছু কেমিকেল মিশিয়ে দুধটা একটু বেশি করে যাতে বেশি করে দিতে পারেন এবং বিক্রি করে যাতে আপনার টাকা বেশি সঞ্চয় হয় সেটাও তো করতে পারেন আপনি ঠিক আছে সেসব দেখে নিচ্ছি আমি পুলিশ কেস করতে বাধ্য হবো কিন্তু আপনার এরকম কেমিকেল মেশানো যদি সত্যি হয়ে থাকে তো পুলিশ কেস করতে বাধ্য হবো ঠিক আছে এখন আমি কাজে আছি এখন রাখছি